শিশু তার মায়ের কোলে যখন জন্মায় যে ভাষাটা শেখে সেটাকেই বাংলা ভাষা বলে তো বাংলা ভাষা সে মায়ের কোল থেকে শিখে সে বাংলার সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারে শিখতে পারে বুঝতে পারে কিন্তু বর্তমান দিনে এসে দেখছি বিভিন্ন রকমের মিশ মানে আপনার স্কুল হচ্ছে যেমন ইংলিশ মিডিয়াম হ্যাঁ এই ধরনের স্কুল হচ্ছে সেখানে সে বিভিন্ন রকমের ভাষা শিখছে শেখার পরে বাংলা ভাষা সম্বন্ধে তার তেমন কিছু অভিজ্ঞতা থাকছে না আমরা যদি বাঙালি মনে করি তাহলে বাংলা ভাষা সম্বন্ধে আমাদেরকে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে তারপরে বাংলা ভাষাটাই আমাদেরকে বুঝে নিয়ে চলতে হবে